হ্যাঁ আমি রান্না শুরু করার আগে যে সমস্ত উপাদানগুলো তো প্রস্তুত করে রাখি সেগুলি যেমন সবজি রান্না করলে সবজিগুলো প্রথমে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে রাখি সাথে যে সমস্ত মশলা বাঁটতে হয় সেগুলো আমি শিলের দ্বারাই বেঁটে নিয়ে এসে রেডি করে রাখি আর যদি বাড়িতে কখনও মাছ মাংস এইসব রান্না হয় তখনও ওই সমস্ত মাছ মাংসগুলোকে ভালো জলে ধুয়ে তে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে নুন হলুদ মাখিয়ে প্রস্তুত করে রাখি যাতে রান্নার আগে আমার বাড়তি কাজ না হয় সুবিধা হয় রান্নার সবজি কাটা এসব মশলাপাতি তৈরি করা তৈরি করে রাখা ইত্যাদি এ সমস্ত রান্নার আগে আমি প্রস্তুত করে থাকি